আমাদের ভারতবর্ষের সবার থেকে লোকপ্রিয় যে গেমটা হচ্ছে সেইটা হচ্ছে ব্যাটবল না কী বলে ওটাকে ক্রিকেট ওটাকে আমরা বলি ব্যাটবল ব্যাটবল খেলা হচ্ছে বল আর ব্যাটে করে যে খেলাটা হয় এই গেমিং জগতে এই খেলাটা পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে আস্তে আস্তে এই খেলাটা গোটা দেশে ছড়িয়েছে গোটা দেশের মানুষের উৎসাহ বেড়েছে ক্রিকেট খেলার জন্য যেটাকে আমরা পুরুলিয়ার ভাষায় বলি ব্যাটবল ব্যাটবল আমরা উনিশশো তিরাশি সালে ভারতবর্ষ প্রথম ওয়ার্ল্ড কাপ পায় যে যেটা কাপিল শর্মা দেব ক্যাপ্টেন থাকতে ভারতকে ওয়ার্ল্ড কাপটা জিতিয়েছে সামনে ছিল ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজে আরেক ভারত ওয়ার্ল্ড কাপ জেতে তারপর আমাদের সেকেন্ড বার যখন ওয়ার্ল্ড কাপ পাই যেটাকে বলে দ্বিতীয়বার সেটা হচ্ছে টি টোয়েন্টিতে দুহাজার সাতে ভারতবর্ষকে একটা ইয়ং টিম বানিয়ে দেয় যেটার আমাদের ক্যাপ্টেন হয়েছে এমএস ধোনি এমএস ধোনি ক্যাপ্টেন থাকতে ওয়ার্ল্ড কাপটা জিতিয়েছিল দুহাজার সাতে সেটার ফিলিংটা তো বহুত আলাদাই ছিল আমাদের তারপরে আরেকটা আমরা ওয়ার্ল্ড কাপ পাই সেটা হচ্ছে দুহাজার এগারো সালে ধোনি ক্যাপ্টেন থাকতে ওয়ার্ল্ড কাপ পাই দুহাজার এগারো সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল খেলাটা হয়েছিল ভারতবর্ষেই ভারত পেয়েছিল ওয়ার্ল্ড কাপ তিনবার ভারতের ওয়ার্ল্ড কাপ পাওয়া হয়ে গিয়েছে এই গেমিং জগতে পুরো বিশ্বে যেভাবে মানুষদেরকে প্রচলিত করেছে উৎসাহিত করেছে এই ক্রিকেট খেলার জন্য বহু শক্তিশালী হয়ে তুলেছে আগে আমাদের ভারতের টিমটা অনেকই কমজোর ছিল এখন ভারতের টিমটা ওয়ার্ল্ডের বিশ্বের এক নম্বর টিম অনেক শক্তিশালী হয়ে দাঁড়ায় ভারতের ক্রিকেট টিমটা আমাকে অনেক উৎসাহিত করেছে এমএস ধোনি আমি ক্রিকেট খেলা দেখে এমএস ধোনির খেলা দেখে ক্রিকেট খেলতে শিখেছি আমি ছোট থেকে বড় হয়ে গেলাম ক্রিকেট খেলি আমাদের গেমিং ইন্ডাস্ট্রি যেটা আছে বহু উন্নতি করেছে ব্যাটবল খেলার দিক থেকে আমাদের ভারতবর্ষ প্রথম স্থানে আছে আমাদের ভারতবর্ষের টিম সবার থেকে ভালো টিম ব্যাটবলে